বাইরের হোটেল ও ধাবা বলতে মানে কী খেতে পছন্দ করি তো চাইনিস খাবার খেতে ভালো লাগে কারণ চাইনিস খাবারের মধ্যে ফ্রায়েড রাইস তারপর ফ্রাই ফ্রাই মানে কোনো ফ্রাই নুডেলস তারপরে চিকেন পকোড়া কাটলেট এইসব খেতে ভালো লাগে কারণ এইগুলো তো সস সময় খাওয়া হয় না কারণ যখন এটা খাই তখন ভালোই লাগে বেশ কারণ সব সময় ঘরের খাবার খেয়ে খেয়ে তো আর কারোরই ভালো লাগে না বাইরের খাবার খেলেও মনও ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে যেগুলো খেলে আমাদের ভালো লাগে এমনি বাইরে ঘুরতেও ভালো লাগে আর ধাবা ধাবাও ধাবাতে তো যে লস্যিটা পাওয়া যায় লস্যিটাও এত সুন্দর বানায় তা লস্যিটার ওপরে বাদাম ছড়িয়ে দেয় খেতে খুব টেস্ট হয় আর ধাবায় পরোটা পাওয়া যায় পরোটার সাথে মাংস কষা যেটা খুব দারুণ তৈরি করে খুব ভালো লাগে খেতে সব সময় তো টুকটাক এমনি খেতেই থাকি এক এক সময় বাইরের খাবার খেলেও ভালো লাগে আর পছন্দ কারন সেগুলো খেতে ভালো লাগে তাই পছন্দ